আমাদের এখানে বাংলা ভাষা হচ্ছে মাতৃভাষা সেই জন্য আমাদের এখানে যখনই কোনো অনুষ্ঠান হয় মাতৃভাষার ওপরেই আমাদের এখানে প্রোগ্রাম হয় সাহিত্য সংস্কৃত কবিতা আবৃত্তি ও কোনো কোনো অনুষ্ঠানে এগুলোই আমাদের শেখানো হয় বাংলা ভাষার ওপরেই সব কিছু প্রোগ্রাম হয় আর এই যেরকম একটা বাচ্চাকে শেখানো হচ্ছে কবিতা বাংলার ওপরেই আর সেটা স্পষ্টভাবে শেখানো হয় কারণ এখানে বাংলা প্রচলিত যেহেতু মাতৃভাষাই আমাদের বাংলা তো এইরকমভাবেই কোনো অনুষ্ঠান নাচ আবৃত্তি পড়াশুনা সব দিক থেকে প্রথমেই আমাদের বাংলাটাই শেখানো হয় কথাবার্তা সব কিছুই বাংলাতেই শেখানো হয় তার পরে এখানে লোকেরা কীভাবে জড়িত হতে পারে এখানে লোকেরা কবিতার মাধ্যমে ভালো ভালো স্পষ্ট কবিতা বলতে পারছে ভালো লিখতে পারে সেরকম মানে বাংলার প্রতি এরকমভাবে তারা এই বাংলাতে জড়িত হতে পারে এমনকি মানে বাংলার প্রতি যে আমাদের ব্যাকরণগুলো আছে পড়াশুনোর মধ্যে সেই ব্যাকরণ থেকে যারা স্পষ্টভাবে পড়তে পারছে সেরকম অনুযায়ী ভালো মানে পড়াশুনা করেও এখানে জড়িত হতে পারে আর এখানে আমাদের বাংলায় মানে যে দিবসটা পালন করা হয় বাংলা ভাষার ওপরে দিবস পালন করা হয় সেই দিবসে আমাদের এখানে খুব বড়ভাবে অনুষ্ঠান হয় বড়ভাবে অনুষ্ঠান হয়ে বাংলা ভাষাতে খুব মানে অনেকটাই মানে ভালোভাবে করা হয় সেইটা